হ্যালো হ্যাঁ মালেকানঘুমটি থেকে চন্দনাদি বলছেন আমি দেবেশগঞ্জ থেকে শ্রেয়সী মণ্ডল বলছিলাম বলছি দিদি আপনি কি দুধ বিক্রি করেন তা হ্যাঁ আমার পাঁচ লিটার দুধ প্রয়োজন কিন্তু আপনি দুধে জল টল মেশান না তো প্যাকেট দুধ বিক্রি করেন না তো আচ্ছা আমি পায়েসের জন্য পাঁচ লিটার দুধ নেব আপনি কি বাড়ি এসে দিয়ে যেতে পারবেন তো কালকে দিলে হয়ে যাবে যোগেশগঞ্জে এসে আশ্রম যোগেশগঞ্জের অটো স্ট্যান্ডের পাশে এসে দিলে হবে আচ্ছা তা আপনার দুধের দাম কী রকম আছে ষাট টাকা কেজি তা একটু কম সম নেওয়া যাবে না আমি এতগুলো দুধ নিচ্ছি তো একটু কম সম তো দেওয়া যায় তা ঠিক আছে অললাইনে পেমেন্ট দিলে হবে নাকি ওই নগদে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যোগেশগঞ্জে অটো স্ট্যান্ডের পাশে এসে দিয়ে যাবেন কেমন হুম তাহলে রাখছি